হ্যালো বল হ্যাঁ আচ্ছা বলো

কখন যাবে সকালে না বিকালে বেরো হ্যাঁ আচ্ছা মানে আমারও তো খুব আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার ইচ্ছে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে কিন্ যেতে তো ইচ্ছে কিন্তু একটু সমস্যা আছে ধরে নাও একটা মন্দিরে যেতে গেলে তো একটু হাত খরচাও লাগে না আমার একটু টানটুন আছে হাত খরচায় ধরে নাও মন্দিরে যাওয়া আসা হবে কিন্তু কিছু একটা দেখে তো কিনতে মন চায় নিতে মন চায় মন্দিরে গেলে জানোই তো ঠাকুরের জিনিসের প্রতি আমাদের একটা মেয়েদের আকর্ষণই আলাদা তুই সামান্য কিছু একটু টাকার ব্যবস্থা করিস তাহলে চেষ্টা করব যাওয়ার আচ্ছা ঠিক আছে হয়ে গেলে ফোন করিস রাখি